চারু ও কারু শিল্পের উৎপাদন করার সময় আমরা অবশ্যই পরিবেশ বান্ধব কাঁচামাল ব্যবহার করি যাতে পরিবেশের ভারসাম্য নষ্ট না হয় যেমন পাটজাত পণ্য চটের বস্তা ফ্যান্সি ব্যাগ পাটের গহনা তেমনি কাঠজাত পণ্য মূর্তি ওয়াল ম্যাট রান্নার সরঞ্জাম হাতা খুন্তি কাঠের বারকোশ এইগুলি উৎপাদন করে থাকি এই সকল উৎপাদিত পণ্য পরিবেশ দূষিত করে না এছাড়া কাগজের ব্যাগ এগুলি প্লাস্টিকের পরিবর্তে ব্যবহার করায় পরিবেশ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে পাটজাত পণ্য ও কাগজের তৈরি পণ্য এইগুলি হল পরিবেশ বান্ধব